আমি নিজে পড়তে ভালোবাসি এবং আঁকতেও পছন্দ করি আমি বিভিন্ন মানুষকে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন যে উপহার তৈরি বা বিভিন্ন ছবি আঁকা বা অন্যান্য কাগজের বিভিন্ন কাগজ কাটিংয়ের জন্য বিভিন্ন যে শিল্প তৈরি করা বা বিভিন্ন উপহার দেওয়ার জন্য যে গিফট প্যাকেট তৈরি করা হয় সেগুলো তৈরিতে অনেক সাহায্য করেছি আমি নিজে নিজে অনেককে সে ধরনের সে ধরনের কাছ করে ভীষণ উপকৃত হয়েছি এবং নিজের নিজের যে স্কিল আর নিজের যে সক্ষমতা সেটা কিন্তু বেড়েছে আমি নিজে অনেককে তো দিয়েছি কিন্তু কিন্তু আমি কম মানুষের কাছ থেকে এ ধরনের উপহার পেয়েছি এবং এবং প্রায় না বলার মতই বলা যায় আমি নিজে হাতের তৈরি কাজ পছন্দ করি বিশেষ করে মাটির তৈরি বিভিন্ন পুতুল এবং মাটির তৈরি অন্য সমস্ত বিভিন্ন জিনিস আমি কিন্তু পছন্দ করি এছাড়া বর্তমানে শোলার তৈরি বরের টোপর মালা এছাড়া অন্য অন্য যে প্রতিমা সজ্জার জন্য বিভিন্ন যে অলংকারাদি সেগুলো কিন্তু তৈরিতে আমি এক্সপার্ট লোক আছি সেগুলো আমি তৈরি করি এবং তৈরি করে ভীষণ ভালো লাগে